পশ্চিমবঙ্গের একজন কৃষক হিসেবে আমি নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি ভারত সরকার কৃষকদের ভালোভাবে সহায়তা করে সুদের হার মোটামুটি একটা ঠিক দামেই দেয় এবং

আর তাছাড়া অপর্যাপ্ত জল সরবরাহ এই রকমের আধুনিক কৃষি সরঞ্জামের বর্তমানে কম ব্যবহার আছে তবে আমার মনে হয় বর্তমানে এর চাহিদা বাড়বে এবং পশ্চিমবঙ্গে এক কৃষক কৃষক হিসাবে বর্তমানে এমনি যন্ত্রপাতির অভাবে এর নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ব কিন্তু ভবিষ্যতে এটা আর হবে না বলে আমার মনে হয়